আমি আমার বাড়ির এয়ার কন্ডিনশনারটা নিয়েছি পূর্ব বর্ধমান জেলার পারবীরহাটার হিন্দুস্থান দোকান থেকে এর ইতিবাচক দিকটা হল এটা ফাইভ স্টার রেটিং বিদ্যুৎ বিল খুব কম সাশ্রয় হবে সেই কারণেই আমি এটা নিয়েছি